আমার প্রিয় শহর আমার জেলার শহর পূর্ব বর্ধমান যেখানে একটি আধুনিক ও বিশ্ব মানের সরকারি হসপিটাল আছে যে হসপিটালে অসংখ্য মানুষের চিকিৎসা হয় শুধু নিজের জেলার লোকেদের নয় আশেপাশের জেলা সেই সাথে আশেপাশের রাজ্যের মানুষরা এই হসপিটালের ওপরে ডিপেন্ড করে এখানে অসংখ্য ডাক্তার থাকে এবং এই হসপিটালের সাথে একটি মেডিকেল কলেজও আছে যার ফলে এর পরিধি অনেক এবং এখানকার পরিবেশ এতো ভালো যে আমাদের থেকে যারা আসে তাদের ডাক্তার দেখাতে বা ডাক্তার দেখানোর পরে যা যা কিছুর প্রয়োজন হয় ল্যাবের টেস্ট করানো বা কোনো কিছুর প্রয়োজন হলে সেগুলোও আশেপাশে পাওয়া যায় যার ফলে আমার এই শহরটি ডাক্তার দেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই শহরের একটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে খোস বাগান যেখানে ডাক্তারদের অবাধ যে ঘরটি ডাক্তারখানা না বলবো সেই ঘরটিকে যেন অপমান করা হয় এখানে যতোগুলো বাড়ি আছে যতোগুলি ঘর আছে যতোগুলি রুম আছে সব ঘরেই ডাক্তারদের আসা যাওয়া ডাক্তারদের সরঞ্জাম ডাক্তারদের ক্লিনিক ওষুধের দোকান বিভিন্ন ধরণের টেস্টের জন্য যে ল্যাবের দরকার হয় সেই ধরণের ল্যাব এখানে উন্নত মানের ল্যাবেরও ব্যবস্থা এখানে আছে যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই শহরে আসে এবং ডাক্তার দেখায় এবং তারা অনেকেই ভালো হয় অনেকেই তারা সুস্থ হয় হয়তো অনেকে সুস্থ হতে পারেন না সেটা দু একটা হতেই পারে না হওয়ার কিছু নেই তাদেরকে আবার অন্য কোথাও যাওয়া হয় কিন্তু ডাক্তার দেখানোর জন্য আমার শহর সবার আগে এগিয়ে আছে এবং অসংখ্য মানুষের ভরসা যে এখানে ডাক্তার দেখানো যায় বা সব রকম রোগের ডাক্তার পাওয়া যায়